আমি তো বাড়ির একজন গৃহিনী আমি তো অনেক দূরে দূরে বাইরে যেখানে মিটিং হয় যেখানে ই হয় সেখানে তো অত দূরে দূরে যেতে পারি না আমি বাড়ির মধ্যেই কাজ টাজ করি তার ফাঁকে আমার একটু খবরের খুব নেশা আছে আমি খবর টবর শোনার খুব আগ্রহ আমি আমার বাড়িতে টি ভি আছে আমি টি ভির চ্যানেল খুলে জি বাংলায় বা চব্বিশ ঘন্টায় বা এ বি পি আনন্দ এগুলো আমি খুব খবর দেখার আমার খুব আগ্রহ আমি কাজ করি কাজের মাধ্যমে বসে বসে মাঝখানে আমি খবরও দেখি খবরের খবর শুনে আমি অনেক কিছু শিখেছি বা অনেক কিছু জেনেওছি হ্যাঁ অনেক সময় সত্য ঘটনা বসে বসে দেখি সত্য ঘটনা হলো খুব সত্য জিনিস এগুলো দেখারও আমার খুব আগ্রহ হ্যাঁ এইগুলো আমি বাড়িতে বসে বসে কাজ করি কাজের মাধ্যমে এইগুলো বসে বসে দেখি খবর শুনলে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় অনেক কিছু শেখাও যায় সেই জন্য বাড়ির মধ্যে আমি বসে বসে ওই খবরগুলো দেখার আমার আগ্রহ আছে আমি খবরগুলো দেখি